প্রযুক্তি আমাদেরকে অনেক ধরণভাবেই পরিবর্তিত করেছে যেমন আগে আমরা ইন্টারনেট সম্পর্কে বুঝতাম না সো এখন যেরকম মানুষের হাতে হাতে স্মার্টফোন রয়েছে আগে যেরকম ল্যান্ডলাইন ফোন এই সব থাকত কানে গিয়ে কথা বলত তারের মাধ্যমে কথা হতো এবং আগে পয়সাও লাগত এখন মানুষ একটা ছোট্ট একটা দু আড়াইশো টাকা দিয়ে প্রযুক্তি যেহেতু উন্নত হয়েছে মানুষের কাছে এখন দু আড়াইশো টাকা অনেক একটা খুব একটা এ ব্যাপার না ম্যানেজ হয়ে যায় সে দু আড়াইশো টাকা প্যাকেজ মেরে সে এক মাস একরকমভাবে ইন্টারনেট চালাচ্ছে তাও আবার ফাইভ জি যেখানে আমাদের কাছে ওয়ান জি মানেই বিশাল ব্যাপার আগে টু জি আমরা প্যাক মেরেছি তাও আবার তিন চারশো টাকা সেই যুগে তিন চারশো টাকা মানে এখনকার মোটামুটি আপনার হাজার বারোশো টাকার সমান সো সেখান থেকে সরে এসেছে মানুষ প্রযুক্তি অনেক উন্নতি করেছে উন্নতির পাশাপাশি অনেক ক্ষতিও কো হয়েছে কিছু কারণ নেই ও যেমন মানুষের সুবিধা আছে সেরকম অসুবিধা অবশ্যই থাকবে